আমি অনলাইনে যে কুর্তিটি কিনেছিলাম সেই কুর্তিটি দোকানের থেকে অনেক কম দামি এবং কুর্তিটি দেখতে খুব ভালো কুর্তির রঙটাও খুব ভালো ছিলো জামাটা এত সুন্দর সফট ছিলো যে পরে খুব আরাম গ্রীষ্মকালে জামাটা আমি তো গা থেকে মনে হত যে খুলবই না জামাটা এত সুন্দর ভালো ছিলো নরম ছিলো যে দোকানে কিনলে হয়তো আর থেকে হয়তো ভালো হতো কি না সেটা সম্ভব জানা সম্ভব নয় এছাড়াও আমি যে আমি যে অনলাইনে অনেকবার কুর্তি কিনেছিলাম কিন্তু এত সুন্দর কিন্তু হয় নি এবারের কুর্তিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে জামাটাকে এতবার কেচেছি কাচার পরেও কিন্তু কুর্তিটার এতটুকুনও রঙ ওঠে নি কুর্তিটার রঙও চটে যায় নি কুর্তিটার সঙ্গে যে ওড়না প্যান্ট সব ফ্রি দিয়েছিলো জামাটা সেটিং এক সঙ্গে ছিলো জামা ওড়না প্যান্ট জামাটার রঙটাও খুবই সুন্দর ছিলো ইস্ত্রি করতে হতো না কাচার পরে ইস্ত্রি না করলেও পরা যেত জামাটা কিন্তু অনেক দিন আমি ব্যবহার করেছি